আমাকে বাংলা থেকে ভাষায় অনুবাদ করতে হয়েছিল একবার কাজটি ছিল ইংলিশের একটি প্যারাগ্রাফ ফুটবল স্পোর্টস সম্বন্ধে যেটিকে আমাকে বাংলায় অনুবাদ করতে হতো অনুবাদ করার সময় আমি বিভিন্ন রকম নতুন নতুন ইংলিশ শব্দের মানে জানতে পারি যেটাতে আমার ভোকাবুলারি আরো স্ট্রং হয় এবং আমার জ্ঞান ইংলিশ ভাষা সম্পর্কে এবং বাংলা ভাষা সম্পর্কে উভয়ই বৃদ্ধি পায় অনুবাদটি করতে আমার আধ ঘণ্টা মতো সময় লেগেছিল দু পৃষ্ঠার অনুবাদ ছিল যেটিকে আমাকে বাংলায় অনুবাদ করতে হতো সেখানে মূল ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের খেলার একটি ম্যাচের কথা বলা হয়েছিল